আমার এলাকায় সাধারণত ক্রিকেট এবং ফুটবল দুটো খেলাই হয়ে থাকে কিন্তু এখানে ভালো মনের কোনো স্টেডিয়াম নেই তাই এখানে যদি ভালো মনের স্টেডিয়াম হয় তাহলে বাচ্চারা খেলাধুলার প্রতি আরও আকৃষ্ট হবে এবং ফুটবল খেলার একজন নাম করা প্রশান্ত ব্যানার্জি ছিল তখনকার দিনে কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবেও খেলাধুলা করেছেন